হ্যাঁ বলছি আচ্ছা তো আপনি কি হেয়ার স্টাইল করাতে চান আচ্ছা আচ্ছা তো আপনার চুলের লেনথ কেমন আচ্ছা আচ্ছা তো আপনি মানে শর্টের মধ্যে হেয়ার স্টাইল করাতে চান না কি লংয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা তো লংয়ের মধ্যে এখন যেটা চলছে একটা ভালো কাট আছে বাটারফ্লাই আছে তারপর লেয়ারড আছে আসলে খুবই ব্যস্ততা যাচ্ছে তো যেহেতু এখন বিয়ের সিজন চলছে আচ্ছা আচ্ছা তো আপনি আগে আগে করাননি তাই তো আচ্ছা তো আপনার হেয়ারটা মানে কেমন বলা যায় মানে আপনার মানে নরম না কি ওটা কি মানে মানে আমি বলতে চাইছি স্ট্রেইট না কি কার্লি আপনার হেয়ারটা স্ট্রেইট চুলও আছে স্ট্রেইট চুলের মধ্যে দুটো হেয়ার স্টাইল এখন খুব ভালো যাচ্ছে একটা হচ্ছে ফেদার কাট আর একটা হচ্ছে বাটারফ্লাই তো আ এবার বাটারফ্লাই লুকটা মোটামুটি সবার সাথে ভালো মানিয়ে যায় বিয়ে বাড়ির জন্য তো খুবই ভালো বিয়ে বাড়িতে আপনি কী পরতে চান শাড়ি না কি লেহেঙ্গা ল্যাহেঙ্গা তো ল্যাহেঙ্গার সাথে এই হেয়ার স্টাইলটা এখন এটাই ট্রেন্ড চলছে আপনি ওটা করাতে পারেন এবার আপনি ধরুন কবে আপনার বিয়েবাড়ি হবে আচ্ছা আচ্ছা তো আমি আর মোটামুটি তিন চার দিনের মধ্যে একটু ফ্রি হতে পারব তাহলে আপনি আমার স্যালনে চলে আসুন ঠিক আছে আর মোটামুটি আপনার রেঞ্জ একটু হাই আছে তো কারণ ওটা আপনার ঠিক আছে তাহলে